প্রযুক্তি পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্যকে নানাভাবে প্রভাবিত করেছে প্রথমে বলতে গেলে বলা হয় আগেকার দিনে গ্রামেগঞ্জে বা জেলাগুলিতে যে সমস্ত সিনেমা হলগুলি ব্যবহার করা হতো সেখানে একটিমাত্র পর্দা থাকত এবং বাতানুকুল শীত বাতানুকুল ব্যবস্থার মধ্যে ছিল না কিন্তু বর্তমানে সমস্ত জায়গায় সিঙ্গল স্ক্রিন ব্যবহার না করে মাল্টিপ্লেক্স ব্যবহার করা হয়েছে যেখানে আপনি একটি একটি পর্দা ছাড়াও দুটি পর্দায় দুরকমের সিনেমা আপনি পছন্দের মতো সিনেমা দেখতে পারেন এবং শীতাতপ তাপের মধ্যে আপনারা থেকে সেগুলি দেখতে পারেন এছাড়াও বিভিন্ন রকম মার্কেটকে উন্নত করে বাজারকে উন্নত করে সুপার মার্কেটে আনা হয়েছে যেখানে নানান প্রযুক্তির মাধ্যমে সেখানকার বাজারগুলিকে আরও ভালোভাবে উন্নতভাবে সাজানো হয়েছে যেখানে মানুষ নিজেরা নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এ ছাড়াও বিভিন্ন রকম শপিং মল তৈরি করা হয়েছে যেখানে মানুষের ভিড় প্রতিনিয়ত আরও বেড়ে চলেছে খাবারের দোকানগুলিকে আরও প্রযুক্তিগত দিক থেকে উন্নত করে সেখানকার ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে যাতে করে সেখানে আরও মানুষজন এসে সেখানকার ব্যবসা শিল্পগুলিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে এভাবেই কম খরচে কম খরচে এমন এমন কিছু প্রযুক্তিগত ব্যবহার করা হয়েছে যেমন টোটো রিকশা টানা রিকশার বদলে টোটো এসেছে যার ফলে মানুষ কম খরচায় এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারছে এই সমস্ত প্রযুক্তিগুলি পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্যকে নানাভাবে প্রভাবিত করে চলেছে